আমার প্রিয় ঋতু হলো শীতকাল এবং বসন্তকাল শীতকাল কারণ না শীতকালে আমি বিভিন্ন রকমের সবজি ফল ফুলের গাছ লাগাতে পারি বিশেষ করে ফুলের গাছ শীতকালে বিভিন্ন রকমের সিজন ফ্লাওয়ার গাঁদা রজনীগন্ধা বিভিন্ন ফুলের গাছ কিন্তু লাগাই এবং ওই সময় শীত হলেও কিন্তু আবহাওয়াটা খুব নর্মাল থাকে অতিরিক্ত ঠান্ডা থাকে ঠিকই কিন্তু তখন কিন্তু সোয়েটার জামা পরে কিন্তু খুব ভালোই লাগে গ্রীষ্মকালে রোদের যে প্রখর তাপ সেই তাপ থেকে মানুষ পুরো হাঁসফাঁস করে কিন্তু শীতকালে ওই জিনিসটা হয় না ঠান্ডায় কিন্তু মানুষের ততটা অসুবিধে হয় না এবং বসন্তকালে কোকিলের ডাকও খুব ভালো লাগে ফুলে ফলে পাখিরা যখন কিচিরমিচির করে ডাকে তখন কিন্তু সেই ডাকগুলো শুনতেও আমাদের খুব ভালো লাগে এর ফলে শীতকাল এবং বসন্তকাল আমার খুব প্রিয় এবং শীতকালে ডিসেম্বর মাস ছুটি থাকার কারণে আমরা কিন্তু বাইরে ঘুরতে যেতে পারি যার ফলে শীতকালটা আমার খুব পছন্দের